আমি আমার পরিবারের সঙ্গে গত দু বছর আগে দার্জিলিংয়ে যাই দার্জিলিংয়ের অভিজ্ঞতা অপূর্ব লেগেছে আর প্রথমে আমরা আমরা জলপাইগুড়িতে নামি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমার মেয়ের আমাকে মেয়ের জামাই এই প্রয়োজনে আমরা দার্জিলিং যাই প্রথমে আমরা জলপাইগুড়িতে নেমে আমরা ওখান থেকে বাস ধরি বাসে করে আমরা সেই হোটেল বুক করা ছিলো সেই হোটেলে গিয়ে উঠি কিন্তু যাওয়ার যে অভিজ্ঞতাটা দুধারে পাহাড় মাঝখানে রাস্তা রাস্তাগুলো ভয়ঙ্কর রাস্তা যদি গাড়ি একটুখানে অন্নমনস্ক হয় তাহলেই খাদে পড়ে যায় আর দৃশ্য হচ্ছে অপূর্ব দৃশ্য দুধারে পাহাড় মাঝখানে রাস্তা চলে গেছে আমরা যেতে যেতে যেতে যেতে ওই পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে একদম আমরা এক সময় আমাদের হোটেলে গিয়ে পৌঁছোয় পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল চারটে বেড়ে যায় সেখানে আমরা উঠে ফ্রেশ হয়ে আবার আমরা চা খেয়ে আমরা স্পট দেখতে যাই পাহাড়ে অপূর্ব দৃশ্য আমরা সেখানে টাইগার হিলে যাই ভোরবেলা টাইগার হিলের অপূর্বদৃশ্য দার্জিলিংয়ে যে জু আছে চিড়িয়াখানা সেখানে যাই চা বাগান যাই বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় ঘুরে বেড়াতে বেড়াতে আমরা মিরিক হয়ে ওখানে আমরা তিন দিন থাকি এবং মিরিক হয়ে আমরা আসি মিরিকের অপূর্ব দিশ্য মনে হল আমার মাথার কাছে মেঘটা চলে এসে হটাৎ দেখি সব মেঘ আমার মাথার কাছে চলে এসেছে আর যখন আমরা টাইগার হিলে উঠি তখন এক অপূর্ব দৃশ্য তখন আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো যে আমি অক্সিজেন পাচ্ছি না কেন আমি আমার মেয়েকে বললাম যে আমার না কেমন অক্সিজেন পাচ্ছি না তখন বলছে যে মা তুমি কত উঁচুতে উঠছো বলো তো উটতে উঠতে ওখানে এক সময় দেখি আমার শ্বাসকষ্টও কমে গেল আমরা সানরাইসটা দেখার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু কুয়াশায় ঢাকা ছিলো তার জন্য আমরা সানরাইসটা খুব একটা ভালোভাবে দেখতে পারি নি তবে ওখানে থেকে বিভিন্ন জায়গাগুলো দেখে আমরা পাঁচ দিন পর আমরা বাড়িতে ফিরে আসি এই অভিজ্ঞতাটা আমার অপূর্ব লেগেছে